আমি আমার সবচেয়ে বড়ো শক্তি মনে করি আমার মনের জোর আমার মনের জোর এতোটাই বেশি যে আমি কোনো কাজেই ভয় পাই না সমস্ত কাজেই এগিয়ে যাই কোনো কাজকেই ছোটো মনে করি না সমস্ত কাজই সমান গুরুত্ব দিয়ে করার চেষ্টা করি এবং আমার বড়ো দুর্বলতা হলো ভেঙে পড়া কোনো কিছুতে হার মেনে নেওয়া কেন না আমি যদি কোনো কাজ করতে চাই সেটা যতক্ষণ না শেষ করতে পারছি ততক্ষণ আমি হার মানি না যখনই আমি হার মেনে সেখান থেকে ফিরে আসি সেখানে আমি দুর্বল হয়ে পড়ি কেন না হার মেনে নেওয়া মানেই জীবনে দুর্বলতা যার আছে সেই মাত্র হার মেনে যায় সেই জন্য আমার মনের জোর এতোটাই বেশি যে আমি কোনো কিছুতেই সহজে হার মানি না এবং এই শক্তির ওপরে ভর করেই আমি সামনের দিকে এগিয়ে যাই